হ্যাঁ বলুন আমি আরামবাগ হ্যাঁ বলুন

না রাজীববাবু তো আমাদের এইখানে বসেন না আচ্ছা আছে দেখুন যদি আপনি মানে সব রকমের দিকে দেখতে চান তাহলে আমার মতে পরিমল মাইতি বলে একজন ডাক্তার আছেন তিনি ভালো আর শিশুদের জন্য ভালো শিশু ডাক্তার এখন নতুন একজন এসছে এ কে বিশ্বাস বলে উনি কলকাতা থেকে আসেন তো উনি সপ্তাহে আমাদের এইখানে দু দিন আসেন ঠিক আছে হ্যাঁ উনি আসেন শনিবার দিনটা এখানে আসেন শনিবার দিন দুটায় উনি ডিউটি করেন ঠিক আছে আর রবিবার দিন সপ্তাহে ডিউটি করে উনি বেরিয়ে যান দুপুরে শনিবার আপনি সকাল সময় পেয়ে যাবেন মানে সকাল থেকে একদম রাত আটটা সাড়ে আটটার মধ্যে যখন হোক পেয়ে যাবেন আপনি তার মধ্যে ডাক্তারকে হুম হুম না ওনার ফিস অনেকটাই কম উনি মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকা নিয়ে থাকেন না সোমবার নয় আপনি শুনতে ভুল করেছেন শনিবার আর রবিবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সেটা ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে